এই রিসেন্ট আমি একটা সিনেমা দেখলাম তো ওই সিনেমাটা ছিল একটা ছেলে ঘুরতে যায় নেপালে মানে ঘুরতে যায় না কাজের জন্য যায় ওখানে রোড বানানোর জন্য তো কন্ট্রাক্ট পেয়েছিলো তো ওখানে গেছিলো তো রোড বানাতে গিয়ে যখন ও আশেপাশে জঙ্গলে ঘুরছে তো ঘুরতে ঘুরতে রাত্রেবেলা একটা ভেড়ি আসে ওকে কামড়ে দেয় তো ভেড়িয়াটা কামড়ানোর পর ও আস্তে আস্তে আস্তে আস্তে মানে ভেড়িয়া হয়ে যেতে লাগলো তো তারপরে সিনেমাটার পর যখন দেখালো যে আস্তে আস্তে ভেড়িয়া হয়ে যাচ্ছে উ মানুষ খেতে শুরু করে দিচ্ছে তো মেরে পরে ও খেতে যাচ্ছিলো করছিলো দিয়ে যখন ওর টেস্ট করে তখন দেখে যে ওর পেট থেকে মানুষের চুল চামড়া এইসব বেরোচ্ছে দিয়ে তখন ও বুঝতে পারে না তারপরে কিছুদিন পর উ বুঝে যে ওর ভেড়িয়াটা কামড়ানোর ফলে ও হয়ে গেছিলো দিয়ে তারপরে

তখন ও হয়ে যাবে মানুষ হয়ে যাবে দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে যখন যায় ভেড়িয়ার কাছে কামড়ানো খেতে কিন্তু কামড়ায় না দিয়ে তারপরে যখন দেখে যে যে মেয়েটা কামড়েছিলো ওই মেয়েটা ওকে ভালোবাসতো দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে ইয়ে হয় না কামড়ানোর না কামড়ায় তারপর দিয়ে চলে যায় দিয়ে তারপরে এই যে মেয়ে ভেড়িয়াটা ছিলো ওকে উঠিয়ে নিয়ে যায় অনেকগুলো যারা এই জঙ্গলে তোমার পশু প্রাণী মারে তারা উঠিয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে বেঁধে রেখে দেয় যে ওকে জিন্দা জ্বালিয়ে দিচ্ছিলো দিয়ে তারপর আস্তে আস্তে আস্তে আস্তে যখন এই ভেড়িয়াটা জানতে পারে তখন ও আবার যায় গিয়ে পরে বাঁচায় সিনেমা শেষ